হ্যাঁ বলছি এটা কি বলছি আমাদের এখানে বাড়ির সামনেই একটা বিরাট বড় করে রথযাত্রা উৎসব পালন হয় আষাঢ় মাসে এই খবরটা কি আপনারা আমাদের এখান থেকে নিতে পারেন হুম আসলে আসলে এইখানের অনেক ভিড় লোকজন একটা রথের যে মানে লোকজন সেই সমস্ত কিছু একটু যদি টি ভিতে আরে দেখা যেত এখানকার মানুষরদেরও মনে হতো না এখানের অনুষ্ঠানটা দেখা যাচ্ছে বা আমরাও নিজে নিজে ধন্য মনে করতাম ওই জন্যই একটা আপনার একজন আপনার ফোন নাম্বার দিল আর কি ওই হিসাবেই আপনাকে ফোন করছি পূর্ব মেদিনীপুরের খেজুরিতে ও আচ্ছা এসেছিলেন কি হয়তো এসে থাকবেন তাহলে আমি আমার ঠিক জানা নেই আমি তবুও ওনারাই ফোন নাম্বার দিল আমাদের পুজো কমিটির মানে রথের যারা কমিটি আছে তারাই বলল যে এই নাম্বারটায় ফোন করো করে আর ওকে বলে দাও আমি সেই জন্যই ফোনটা করছিলাম

না আমি প্রধান ঠিক নই আমার আমি সদস্য বলতে পারেন আমাদের প্রধান আছে উনি এলে আপনার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো টাকা পয়সা উনিই দেবেন কিন্তু আমাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছে আর কি আমাদের ওইদিন রথের দিন আপনার বিকেলবেলাটায় মানে ঠিক দুটো থেকে ওই পাঁচটা পর্যন্ত রথ টানার একটা পর্ব থাকে ওই সময়টা ভিড়টা লোকজন সমাগমটা সবচেয়ে বেশি হয় আর মেলাতেও ভিড় সেই সময়ই হয় আপনি যদি ওই সময় ওই টানা অবস্থার সময় আসেন তাহলে খুব ভালো হয় আর কি আচ্ছা আপনার যেদিনে সময় হবে আমরা সদস্যরা প্রায় প্রতিদিনই বিকেলবেলা থেকে চারটে থেকে সন্ধ্যেবেলাটা পুরোই এক কাছেই থাকি আমাদের অফিস আছে ওই খেজুরিতেই একটা আছে গ্রাম পঞ্চায়েত সেখানে আপনি হচ্ছে এসে যে যোগাযোগ করলেই বলে দেবে আপনাকে দেখিয়ে দেবে আচ্ছা হ্যাঁ ঠিক আছে